হ্যাঁ বাস পেয়েছি আপনার আপনি কি সুজয় মণ্ডল বলছেন আপনে আপনি কি পোলট্রির ব্যবসা করেন আপনার পোলট্রির কোয়ালিটি কীরকম আপনি কী খাওয়ান আপনি কি কোনও ভ্যাক্সিন ব্যবহার করেন ও আপনি কত দিন পর পর ভ্যাক্সিন ব্যবহার করেন আর আপনি মুরগিদের থাকার জায়গায় কাঠের গুঁড়ো কতদিন পরপর পাল্টান আপনি কি মাংস কেটে ফ্রিজে রাখেন আচ্ছা ঠিক আছে